আমি সিদ্ধান্ত নেবো ধান রোপণ করার ধান রোপণের সব থেকে ভালো সময় হল বর্ষাকাল ভারত কৃষি প্রধান দেশ যেখানে সবসময় কিছু না কিছু ফসল সবসময় রোপণ হয়ে থাকে এবং তার সাথেই রোপণ হয় ধান এবং সেই ধান যদি আমরা বর্ষাকালে রোপণ করতে পারি সেটা অনেক বেশি ভালো হয় এবং তার রোপণ পদ্ধতিও রয়েছে যা খুব সুন্দর বর্ষাকালে ধান রোপণ করবার ফলে জলের খরচ অনেক পরিমাণে কম লাগে এর ফলে আর্থিক অবস্থা আর্থিক অবস্থার দিকে উন্নতি ঘটে আর্থিক অবস্থাকে সেইভাবে ভেঙে পড়তে হয় না তার জন্য ধান রোপণের সব থেকে ভালো সময় বর্ষাকাল কিন্তু গ্রীষ্মকালেও ধান রোপণ করা চলে